আমি প্রতিনিয়ত সংবাদ মাধ্যম দেখি বা পড়ি আমার সংবাদ মাধ্যমের এ বি পি আনন্দের সুমনকে খুব ভালো লাগে সুমনদা যে ধরনের খবর বলেন বা খবরের যে পড়ার যে টেকনিক সেটা কিন্তু খুব সুন্দর এবং যখন বিশেষ করে টি ভিতে যে সংবাদ নিয়ে তর্কবিতর্ক হয় তখন সেই জিনিসটা দেখতে এবং শুনতে খুব ভালো লাগে কারণ তিনি যে বলার তার যে মাধ্যম বা যেইভাবে তিনি বলেন সেটা কিন্তু খুব সুন্দর তারা যেটা বলেন সেটা হয়তো ঠিক বলেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের মনে হয় সেটার বলার বা মাধ্যমটা ঠিক ছিল না আরও অন্যভাবে বললে হয়তো জিনিসটা আরও ভালো হতো